আমরা যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কিন্তু বাংলা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই কিন্তু বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বলে এবং অন্যদেরকে কথা শেখায় তা সেখা সেখানের মানুষ বাংলা ভাষায় যেমন কথা শুনতে ভালোবাসে তেমনি কথা বলতেও ভালোবাসে এবং অপরকে বাংলা ভাষায় কথা বোঝাতেও ভালোবাসে বাংলা ভাষা যদি বলেন প্রভাবিত কীভাবে হয়েছে অন্যান্য ভাষার দ্বারা হ্যাঁ বাংলা ভাষা প্রভাবিত হয়েছে সংস্কৃত ভাষার দ্বারা কারণ আমাদের প্রাচীন ভাষা কিন্তু সংস্কৃতই ছিলো সংস্কৃতের বেশিরভাগ শব্দই কিন্তু বাংলাতে বা বাংলাতে পরিচালিত করা হয়েছে সংস্কৃতের কিছু টান দেখবেন বাংলা ভাষার মধ্যে এখনও রয়ে গেছে এবং কি এবং এটাও বলা যায় যে সংস্কৃত ভাষার কিছু ভষা একদম মানে ডায়রেক্টলিভাবে বাংলা ভাষাতে এসে মিশে গেছে তাই আমরা এখন সংস্কৃত ভাষা ব্যবহার করা তো কমিয়ে দিয়েইছি তার পাশাপাশি বাংলা ভাষার কিন্তু ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গেছে দেশে বিদেশে প্রত্যেকটা জায়গাতে এছাড়া আপনারা হয়তো সবাই জানবেন বাংলা ভাষা কিন্তু জাতীয় এবং আন্তর্জাতীয় স্তরে অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলা ভাষাকে সুমধুর ভাষা হিসাবে খ্যাত করা হয়েছে এছাড়াও বাংলা ভাষা যদি বলেন ইংরেজি ভাষা দ্বারা কীভাবে প্রভাবিত এখানেও বলতে হয় যে আমরা ইংরেজিতে এমন কিছু শব্দ ব্যবহার করি যার কিন্তু বাংলা অর্থটা একটু কঠিনতর যেমন ধরুন আমরা চেয়ার বলি চেয়ার কথাটা কিন্তু ইংরেজি শব্দ কিন্তু চেয়ারের যদি বাংলা অর্থ করতে যাই তার কিন্তু অর্থ হলো আরাম কেদারা আমরা কিন্তু সাধারণত আরাম কেদারা বলি না আমরা কিন্তু চেয়ার কথাটাই ব্যবহার করে থাকি এছাড়া ধরুন এই যেমন টিচার এই ধরুন স্টুডেন্ট এই ধরুন স্কুল এই সব যে শব্দগুলো রয়েছে এইগুলো কিন্তু প্রত্যেকটিই ইংরেজি ভাষা কিন্তু আমরা এইসব ভাষাগুলোকে বাংলার মধ্যে ঢুকিয়ে নিয়েছি এইগুলো এক পথা এক কথায় বাঙালি যেসব মানুষ যারা শিক্ষিত এবং শিক্ষাগত যোগ্যতা যেসব মানুষের নেই তারাও কিন্তু বাংলাতে এই শব্দগুলোর ব্যবহার প্রতিনিয়ত করে চলেছে তাই বাংলা ভাষা সংস্কৃত এবং ইংলি ইংরেজি ভাষার দ্বারা বিশালভাবে প্রভাবিত এবং বিশালভাবে প্রভাবিত হওয়ার জন্যই বাংলা আজ একটি সুমধুর ভাষা